হ্যাঁ আমাদের এখানে বেশি রাতে অটো পাওয়া সম্ভব কারণ আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই ঝাড়গ্রাম ননিবালা ওই জায়গাটার থেকে বাস বা ক্যাব বা অটো শেষ ওই জায়গাটা থেকে ওই ধরণের যানবাহন পাওয়া পাওয়া যায় কারণ ওই জায়গা থেকে যানবাহন নিয়ে আমরা স্টেশনে বা বাস স্ট্যান্ডে যেতে পারি আর ওই যে কোনো রাত্রে যে কোনো ধরণের কারণই হোক না কেন ওই জায়গা থেকে গাড়ি নিয়ে আমরা স্টেশনে বা বাস স্ট্যান্ডে যাই আর ওইখান থেকে আমরা যাতায়াত করি